হ্যাঁ

হ্যাঁ বলছি বলুন

হ্যাঁ এখন তো খোলা আছে আপনি চলে আসতে পারেন হ্যাঁ দেখুন সবরকমেরই সাইকেল পাওয়া যায় বাচ্চাদের থেকে শুরু করে ছেলেদের মেয়েদের লেডিবার্ড তারপর হিরো আর তাছাড়া এখন তো নতুন নতুন অনেক সাইকেল বেরিয়েছে সমস্ত সাইকেলই কিন্তু আছে আপনি দেখে নিতে পারেন এখন তো বুঝতেই পারছেন সবকিছুর তো দাম অনেকটাই বেড়েছে কস্টলি কস্টলি তো হচ্ছেই আর তাছাড়া ইএমআইয়ের সিস্টেম আছে যদি আপনি ই এম আই পদ্ধতিতে করেন সেটাও হবে আপনি আপনার ব্যাংকের সমস্ত কাগজপত্র নিয়ে আসবেন তারপর আমরা সব ব্যবস্থা করে দেব আর আপনি যে টাকার মধ্যে বলছেন সেই টাকার মধ্যে আপনি ভালোই সাইকেল পাবেন তবে আরেকটু যদি আপনি আপনার টাকাটা বাড়ান তাহলে আরেকটু ভালো পেয়ে যাবেন আর কি বাচ্চাদের সাইকেল আপনার শুরু হচ্ছে ওই ধরুন না তিন হাজার সাড়ে তিন হাজার থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ লেডিবার্ডও রয়েছে আপনি যেরকম নেবেন সমস্ত সাইকেলই প্রায় আমাদের এখানে রয়েছে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আসুন তখন আবার সামনে থেকে ভালোভাবে কথা হবে ঠিক আছে রাখছি তাহলে